বৃহত্তম কৃষি ব্যবসার প্রতিযোগিতা গ্রামাঞ্চলের ক্ষুব্ধ কৃষকদের প্রভাব বিভিন্ন দিকে পরিলক্ষিত করেছে কৃষি ব্যবসায় প্রতিযোগিতা একটি মানসম্পন্ন বাজার সৃষ্টি করে যা কৃষকদের জীবিকা এবং আর্থিক সমৃদ্ধি উন্নতি সৃষ্টি করতে সাহায্য করে বৃহত্তম উৎপাদনশীলতা যেটা হচ্ছে বৃহত্তর কৃষি ব্যবসার প্রতিযোগিতা আর ছোটো কৃষকদের জন্য এই প্রগতিশীল কৃষি পদ্ধতি এনে দিয়েছে এদের দ্বারা বড়ো উৎপাদনশীলতা বৃদ্ধি পায় যা তাদের আয় আর জীবিকার গুণগত সৃদ্ধি মানে ঠিক থাকে আর কৃষি ব্যবসার প্রতিযোগিতা ক্ষুব্ধ কৃষকদের উৎপাদন করা সুযোগ সৃষ্টি করে আর হচ্ছে প্রয়োগশীল মানে শেখা প্রশিক্ষণ বৃহত্তর কৃষি ব্যবসা প্রতিযোগিতার অংশ নেওয়ার যে সব ক্ষুদ্র কৃষকরা মানে প্রশিক্ষণ ও পরামর্শ পায় তাদের প্রভাবিত করে তাদের প্রদান ক্ষমতা এবং প্রয়োজনীয় দক্ষতা উন্নত করার জন্য আর প্রয়োজনীয় তথ্য এবং প্রয়োগশীল প্রয়োজনীয় সাহায্য যেটা হচ্ছে মানে বড়ো কৃষি ব্যবসা প্রতিযোগিতা উন্নত করার জন্য সরকার সাহায্য প্রদান করে প্রয়োজনীয় তথ্য প্রয়োগশীল প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রয়োজনীয় মানে সম্পদের উন্নতির জন্য এটি কৃষকদের সম্প্রদায় উন্নতি করতে সাহায্য করে যাতে তারা অনেক উন্নত উৎপাদন করতে পারে বিভিন্ন কৃষিকার্য